আমাদের গ্রাম থেকে শুরু করে আমাদের এলাকা এবং বাইরে বাইরে অনেক জায়গায় এই কুসংস্কারে মানুষ আচ্ছান্নিত হয়ে আছেন আমাদের বয়স্ক থেকে শুরু করে আমাদের মত যুবক যুবতীরাও এই কুসংস্কারে বিশ্বাস করেন যেমন কালো বিড়াল পেরিয়ে গেলে রাস্তা দিয়ে পেরনো চলবে না তার জন্য পাঁচ মিনিট থেকে দশ মিনিট দাড়ান দাড়াতে হবে এছাড়াও টিকটিকি ডাকা টিকটিকি ডাকলে কোন কথার পরে টিকটিকি ডাকলে সেটাকে আমরা সত্য বলে মনে করি এবং তা বিশ্বাস করি এছাড়াও মানুষ যে শালিখ দেখে শালিখ দেখলে এক শালিখ দেখলে দিনটা খুবই আপনার খারাপ যাবে এভাবে আমরা বিভিন্ন ধরনের কুসংস্কার আচ্ছান্নিত এবং কুসংস্কার মেনে চলেছি এবং আমাদের বয়স্করাও সেই কুসংস্কার মেনে চলেছে তাই এই কুসংস্কার আমরা নিয়মিতভাবে আমাদের সাথেই চলে এসেছে এবং আমার মনে হয় এই কুসংস্কার আমাদের সাথেই ভবিষ্যতে থাকতে চলেছে এই কুসংস্কার থেকে মানুষকে বার করতে হবে এবং এই কুসংস্কার থেকে কুসংস্কার বিশ্বাসী মানুষকে বিভিন্নভাবে বৈজ্ঞানিক জিনিস বুঝিয়ে তাকে এই কুসংস্কার থেকে ভবিষ্যতে বার করে নিয়ে আসতে হবে কারণ কুসংস্কার মানুষকে বিভিন্ন এগোনোর দিক থেকে আটকে দেয় এবং আমরা বৈজ্ঞানিক কথাকে মানতে পারি না এই কুসংস্কারের জন্যই